কে বলছেন বলুন কী দরকার কীসের ব্যবসা জামা কাপড়ের কি

ও আচ্ছা আমরা তো বোর ডান্ডি সুপার মার্কেট থেকেই সব কিছু কেনাকাটা করি হ্যাঁ ওখানে ভালো কোয়ালিটি এবং ওখানে কম দাম সব থেকেই ভো মানে ওখানে ভালো পাওয়া যায় আর কি আপনি কি নতুন ব্যবসা শুরু করছেন আচ্ছা আচ্ছা তাহলে আপনি আসুন আপনাকে দেখিয়ে দিই জায়গাটা তাহলে আপনি দেখে শুনে ভালোভাবে বুঝতে পারবেন যে দাম কেমন আরকি কম

দশটা থেকে রাত আটটা অবধি হ্যাঁ হ্যাঁ পাল্টানো যাবে আপনি কি লেডিস কোনো জামা কাপড় না জেন্টস না এমনি বাচ্চাদের

ঠিক আছে আসুন তাহলে কথা হবে